হ্যাঁ সাধনদা আমি কার্তিক বলছিলাম আপনাকে সকালবেলায যে সুইফট গাড়িটার কথা বলেছিলাম আমি কলকাতায় বেরোবো বলে তো আপনার তো ড্রাইভার মোটামোটি তো অনেকটা লেট করে দিয়েছে আধ ঘন্টার ওপরে লেট করেছে এবার ধরুন আমার এমারজেন্সি কিছু মিটিং আছে যেটা আমাকে ইমিডিয়েটলি অ্যাটেন্ড করতে হবে তো আপনি এক কাজ করুন আপনি গাড়িটা ক্যানসেল করে দিন কারণ আপনার ড্রাইভার অলরেডি অনেক দেরি করে ফেলেছে আমার পক্ষে সম্ভব নয় আমি ট্রেন ধরে বেরিয়ে যাবো